হ্যালো হ্যাঁ বলুন

হ্যাঁ বলুন হ্যাঁ আমি তো এখন বাইরে এসছি বাইরে কাজ হচ্ছে আমি তো তিন চার দিন যেতে পারবো না আমি তো এখন অন্য জায়গায় কাজ করছি কী করবো এখন তো হবে না তুমি অন্য জনকে ডেকে করে নাও অন্য মিস্ত্রি ডেকে করে নাও আমার তো এখন যেতে দেরী হবে কাজ এসছে আমি এখান থেকে কি করে করে দেবো আমি তো একজনকে আমি একটা মিস্ত্রি ডেকে নিই তোমার দেশের থেকে একটা ধরে আমি এখান থেকে কি করে দেবো মিস্ত্রি তো তোমার ওখান থেকে স্থানীয় দেখে একটা যাকে ডেকে করে নিন সেবারের মতোন আমি এখান থেকে দেখা যাবে না আমি এখন এখান থেকে দিতে পারব না এখানে কাজে এসছি সেখানে কাজ চলছে কাজ বন্ধ করে যাবো